ভারতীয় পরিবহণ ব্যবস্থা কেমন এই প্রশ্নটা ভীষণ জটিল এবং কঠিনও কারণ ভারতীয় পরিবহণ ব্যবস্থা এখনও পর্যন্ত খুব ভালো হয়নি এবং আমরা প্রতিনিয়ত যারা রাস্তায় বেরোই পরিবহণ ব্যবস্থার জন্যে অনেক রকম অসুবিধার সম্মুখীন হই এমনও অনেক সময়ে হয় যে আমরা সাময়িক সময়ের জন্যে বেরিয়েছি কিন্তু দেখা গেল পুরো দিনটাই আমাদের চলে গেলো শুধুমাত্র পরিবহণ ব্যবস্থার জন্যে আমরা হয়তো কোনো কিছু কোনো জায়গায় যাবার উদ্দেশ্যে বেরোলাম কিন্তু সেখানে যে সময়ে পৌঁছনোর দরকার সেই সময়ে আমরা পৌঁছতে পারি না